আজকের বিশ্বে বাংলা ভাষার ভাষাভাষীরা যেসব মানুষরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখিন হচ্ছে তারা প্রথমত যদি কোনও পরীক্ষার জন্য কোথাও পরীক্ষা দিতে যায় সেখানে প্রশ্নপত্র কিন্তু ইংরেজিতে তাতে কিন্তু অনেক শিক্ষার্থীর এবং শিক্ষার্থীদের ভীষণভাবে একটি সমস্যার সম্মুখিন হতে হচ্ছে তারা হয়তো ইংরেজি ভাষাটি জানে কিন্তু তবুও পরীক্ষার সময় তাদের হয়তো অনেক জায়গাতে অনেক অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে এটি একটি কিন্তু বেশ চ্যালেঞ্জের বিষয় এছাড়া এখন বিভিন্ন বাংলা ভাষার মানুষদেরকে বলা হচ্ছে যে বাংলা ভাষা তো আপনার মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা আপনাকে কিন্তু ইংরেজি শেখাটা বাধ্যতামূলক কারণ এখন প্রত্যেকটি জায়গাতে ইংরেজি শিক্ষার ওপরেই বেশি জোর দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে বাংলা মিডিয়াম স্কুলের থেকে ইংরেজি মিডিয়াম স্কুলেই বেশি ভর্তি করার চল এখন দেখা যায় প্রত্যেকটি বাচ্চাকে যেন ইংরেজি মুখে মুখে বলতেই হবে আমরা যদি জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ ইয়োর নেম এই ইংরেজি কথাটাকে আমরা যদি বাংলা ভাবেই জিজ্ঞাসা করি তোমার নাম কী তখন কিন্তু বাচ্চাটিকে সম্মুখিন হতে হয় এটি কিন্তু একটি আনকালচার্ড বাচ্চা এইভাবে বাচ্চাদেরকে কিন্তু বাচ্চাকে এবং বাচ্চার মা বাবাকে দুজনকেই কিন্তু বিভিন্ন অস্বস্তিকর পরিবেশের সম্মুখিন হতেই হয়